হ্যালো এটা পুলিশ স্টেশান তো আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে আর হচ্ছে আপনার আমি সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছিলাম গিয়ে দেখলাম পাশের বাড়িতে হচ্ছে চুরি হয়েছে সবাই চিল্লাচ্ছে সেই জন্য ফোন করেছি গুপ্তচর থেকে যখন যখন চুরি হয়েছিল তখন আশেপাশে কাউকে দেখতে পাইনি তখন দিয়ে তারপরে আমি তখন বাড়িতে ছিলাম এবারে যখন সবাই চিল্লাচ্ছে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে দেখছি চুরি হয়ে গেছে তারা কান্নাকাটি করছে চুরি হয়েছে বলতে আলমারি থেকে হচ্ছে আপনার সোনা পয়সা জামাকাপড় চুরি হয়েছে সন্দেহ তেমন নয় তবে দুপুরবেলা একজনকে বাড়ির পাশে আশেপাশে ঘুরতে দেখছিলাম যেখানে চুরিটা ওর পাশেই আমাদের বাড়ি সেই লোকটার নাম হচ্ছে অসীম মান্ডি

হুম ঠিক আছে হুম তাড়াতাড়ি আসবেন এসে একটু দেখবেন কারণ এরকম ব্যাপার বুঝতেই তো পারছেন ঠিক আছে